খুচরা পাইকারি বর্তমান বাজারের অবস্থা খুবই খারাপ বললে মনে ক বলা হয় কেননা বর্তমানে চাষিরা যে সমস্ত পণ্যদ্রব্যগুলি উৎপাদন করছে সেগুলি যখন বাজারে গিয়ে বিক্রি করছে তখন তার মধ্যে কোন বিশেষ দাম পাওয়া যায় না কিন্তু যখন সে দ্রব্য মূ জিনিসগুলি আমরা মার্কেট থেকে কিনতে যাই তখন সেইগুলির দামই প্রায় দ্বিগুণ হয়ে যায় এবং মুদি বা সবজির দাম সবজির দাম তো দিনকে দিন আগুন হয়ে যাচ্ছে মুদিখানায় সব থেকে বড়ো কথা হচ্ছে যে এখন বর্তমানে তেলের দাম আগে আমরা তেল কিনেছি সাধারণত দশ টাকা থেকে শুরু করে কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা যায় দশ টাকার কোনো তেল নেই এখন পনেরো টাকা শ তেল হিসেবে আমাদেরকে কিনতে হয় তাছাড়া অনলাইন যে শপিংয়ের ব্যবস্থা আমরা বর্তমানে অনলাইন শপিংয়ের ওপর সবাই প্রায় নির্ভরশীল বললেই চলে আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে বাইরে গিয়ে দোকানে যেয়ে আমরা শপিং করতে পছন্দ করি না আমরা ঘরে বসে নিজেদের পছন্দ মতো নিজেদের শরীরের মাপ মতো শরীরের গঠন মতো আমরা মাপের জামা কাপড় অর্ডার দিয়ে দিই এবং সেটি আমাদের বাড়িতে এসে পৌঁছে দিয়ে যায় এবং আমরা টাকাটি অনলাইনের মধ্যে পেমেন্ট করতে পারি বা ক্যাশও দিতে পারি তাছাড়া আমাদের যে ফেরত দেয়ার পদ্ধতি আমাদের কাপড় যদি পছন্দ না হয় তখন আমরা এই কাপড় জামা কাপড়টি ফেরত দিতে পারি তাছাড়া অনলাইন শপিংয়ে অনেক সুবিধাও রয়েছে বা অনেক অসুবিধাও রয়েছে যেমন আমরা কোনো ইলেকট্রনিক গ্যাজেট যদি কিনি তখন আমাদের

আমাদের জিনিসটি খারাপ হয়ে গেল তখন আমরা অনলাইনে সেটি এক সপ্তা পরে রিটার্ন করতে পারি না তার ফলে আমাদের সেটি লস হয়ে যায় তাছাড়া কখনও কখনও অনলাইনের জামা কাপড়ের কোয়ালিটি এতোটাই খারাপ আসে এতোটাই খারাপ আসে যে আমাদের পরার মতো অবস্থায় থাকে না কখনও কখনও উল্টো পাল্টা জিনিসও চলে আসে আমাদের কাছে সেই জন্য অনলাইনে আমাদেরকে কেনাকাটার আগে আগে দেখে নিতে হয় ভালো করে জিনিসটা এবং ঠিকমতোভাবে অর্ডার দিতে হবে কখনও কখনও সমস্যা হয়ে থাকে অনেক কিছু সেই জন্য আমাদেরকে সবার আগে ধ্যান দিতে হবে যে অনলাইনের জিনিসটি আমরা কী অর্ডার দিচ্ছি এবং কতোগুলি পরিমাণে অর্ডার দিচ্ছি এবং অনলাইন শপিংয়ের ক্ষেত্রে অনেক কিছু ফ্রড হয় ফ্রডগুলি থেকে আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে